আমি মাছ ধরার সময় ছিপ নিয়ে যাবো এবং জালও নিয়ে যাবো আর উপরন্তু অনেক মাছের খাদ্যও নিয়ে যেতে হবে ভালো ভালো মাছের খাদ্য নিয়ে গেলে মাছরা লোভে পড়ে মাছ ধরা পড়ে এবং এতে আমার খুব আনন্দ হয় আমি যখন মাছ ধরতে যাই তখন আমি মাছ খুব প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে ছিপে এতে আমার মন খুব আনন্দিত হয় এবং এই আনন্দিত হওয়ার জন্য আমি এই সফলতা উদযাপন করি এবং আমি সেইসব মাছ যা ধরি সেই সফলতা উদযাপন করার জন্য আমি মাছগুলাকে সবাইকে বিতরণ করে দিই এবং এতে আমার মন আরও উৎসাহিত করে আমি তারপরে আবার পাঁচ জনের মুখে শুনি যে এই মাছ ধরেছে এই মাছটা আমাকে দিবি এর জন্য এর উৎসাহতে আমি আরও মাছ ধরতে যাই এবং মাছ ধরার সময় আমি খুব মনে গান করতে সবাই সামনে গান করে ফেলি গানটা গাই মন চেয়েছে আমি হারিয়ে যাবো আমি হারিয়ে যাবো এই গানটা আমার খুব ভালো লাগে আমি এই জন্য আমি মাছ ধরার সময় এই গানটা গাই